হ্যাঁ আমি বন্ধু বা পরিবারের একটি বড় বড় গ্রুপের সাথে ভ্রমণে গিয়েছি এবং আমরা গিয়েছিলাম দীঘাতে এবং দীঘাটা দীঘাটা যেমন দীঘাটা মানে জনপ্রিয় ছিল দীঘার যে সমুদ্রের ঢেউ সেটার জন্য এবং দীঘায় গিয়ে আমরা একটা হোটেল নিই বা সেই হোটেলে থাকি এবং আমরা দীঘাতে দু তিন ঘণ্টার মতো থেকে আমরা সেই হোটেলে চলে আসি এবং সেই দীঘা থেকে দীঘা থেকে হোটেলটার পথ ছিল এরকম দশ থেকে পনের মিনিট হেঁটে যেতে এবং দীঘাটার এতটা পথ থাকা সত্ত্বেও আমরা মানে দীঘাতে গিয়েছিলাম দীঘাতে গিয়ে সমুদ্রে স্নান করে বা সাঁতার কেটে বা সমুদ্রের ঢেউ কে দীঘা সমুদ্রটা দীঘাটা তো সমুদ্র ঢেউয়ের জন্য দীঘাতে আমরা এত সময় থাকি এবং দীঘা থেকে আমরা এখান দীঘা থেকে ওখানে আমরা জগন্নাথ দেব জগন্নাথ দেবের মন্দিরে যাই এবং পুরীতে এবং জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে সেখানে গিয়েও আমরা সেখানে গিয়েও সমুদ্রে থাকি বা সমুদ্রে সমুদ্র থেকে সমুদ্রের ঢেউ ঢেউয়ে থাকে থাকি বা সমুদ্রের ঢেউ থেকে ঢেউটা উপভোগ করি এবং এবং দীঘা এবং পুরীতে ছিল জগন্নাথের মন্দির সেখানে নাকি রথের মেলায় এক থেকে দেড় লাখ লোকের মানে ভিড় হয় এবং সেখানে অনেক মানুষ নাকি এ রকম এত লোকের ভিড় হয় যে সেখানে অনেক মানুষ নাকি মারাও গিয়েছে শুনেছি শোনা কথা এবং এবং এর অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল আমরা অনেক সময় গাড়ি ট্রিপও করেছি বা এটা ওটা বা আমরা সেখানে অনেক ভালো খাওয়া দাওয়াও করেছি বা সুন্দর এবং সুন্দর পরিবেশ উপভোগ করেছি দীঘার যেমন সুন্দর পরিবেশ দীঘার যেমন নদীর সাইডের সমুদ্র সাইডের মানে সমুদ্র সাইডের জায়গাটা কত ভালো ছিল এবং তার দীঘার যেমন সমুদ্রটা দীঘার যে রকম ফেমাস যেমন পুরীর যেমন জগন্নাথের মন্দিরটা জনপ্রিয় এবং সেখানে এত লোকের ভিড়ে আমরা মানে আমাদের মজাটাকে উপভোগ করেছি বা সেখানে আমরা থেকেওছি এবং তার পরে আমরা গিয়েছে সুন্দরবন এবং সুন্দরবন নামটা ফেমাস সুন্দরবন নামটা জনপ্রিয় হয়েছে সুন্দরবনের সুন্দরী গাছের জন্য যেমন সুন্দরবনের সুন্দরী গাছ ফরেস্ট অফিস সুন্দরবনের অনেক রকম অনেক রকম অনেক রকম জায়গা আছে বা সুন্দরবনের মানুষজন সুন্দরবনের মানুজজন এই সবের জন্য এই সবের জন্য সুন্দরবন মানে মানে জনপ্রিয় সুন্দরবন সুন্দরবনের মানুষজনগুলো অনেক ভালো বা সুন্দরবনে গিয়ে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি যেমন মাংস সুন্দরবনের মাংস ওগুলোর সুন্দরবনের মানুষজন ভালো সুন্দরবনে গিয়ে অনেক আমরা ঘুরেছি সুন্দরবনে গিয়ে সুন্দরবনে গিয়ে আমরা যেমন বাঘ সিংহ হরিণ এবং যেন অনেক ধরনের সাপও দেখেছি এবং সুন্দরবন জায়গাটা অনেক দেখলাম মানে অনেকটা আকর্ষণীয় বা সুন্দরবন জায়গায় যে একবার যে যাবে সে বার বার যেতে চাইবে এবং সুন্দরবন এমন একটা জায়গা সুন্দরবনের মানুষজনগুলো এত ভালো বা সুন্দরবনটা মানে সুন্দরবনের মানুষগুলো খুব ভালো এবং সুন্দরবনটা তাদের জঙ্গলের জন্য শুধু দেখলাম জনপ্রিয় না তাদের মানুষের জন্য জনপ্রিয় তাদের পশু পাখি তাদের খাওয়া দাওয়া বা তাদের মানে জীবনের মানে কাহিনি বা তাদের জীবন যে রকম সুন্দর সুন্দরবনের এই সবের জন্য সুন্দরবনটা মানে জনপ্রিয় আছে এবং সুন্দরবনের নানা ধরনের গাছপালা বা সুন্দরবনে দেখলাম নানা রকম চাষবাসও হয় সুন্দরবনটা যেমন সবুজ যে ভরা সুন্দরবন সুন্দরবনে নানা রকম গরু ছাগল এই সব যেমন পোষা হয় তেমন তাদের জঙ্গলও হিংস্র যেমন বাঘ সিংহ সাপ নানা ধরনের নানা ধরনের এবং তাদের বাড়িতে মানে বাড়িতে পোষ মানিত হয় যেমন বিড়াল কুকুরি এ রকম এই সব মানে প্রাণী তাদের বাড়িতে প্রতিপালিত হয় এবং সেখান থেকে সুন্দরবন থেকে আমরা অনেক ঘুরেছি বা সুন্দরবনে এমন অনেক জায়গা আছে যেখানে নানা ধরনের বড় বড় নদী ছোট ছোট নদী ছোট ছোট পুকুর ছোট ছোট দিকে অনেক কিছু আছে এবং সুন্দরবনের অনেক রাস্তা বা অনেক ফাঁকা ফাঁকা রাস্তা এবং তাদের সুন্দরবনের যে ব্যবহারটা বা সুন্দরবনের মানুষের যে ব্যবহারটা বা সুন্দরবনের যে পরিস্থিতিটা পরিবেশটা সেটা অনেকটা সুন্দর বা অনেকটা আকর্ষণীয় এবং সুন্দরবনের এই যে সবুজ গাছপালা না এগুলো অনেকটা শহরের দিকে দেখা যায় না বা আমাদের দিকে দেখা যায় না বা অন্য অন্য কোথাও দেখা যায় না সুন্দরবনের মধ্যে এত সবুজ এত সবুজ বা এত আকাশ আকাশটা কত ভালো সবুজ এত সবুজ নানা রকমের গাছপালা নানা রকমের পশুপাখি এটা অন্য কোথাও দেখা যায় না বা সুন্দরবনে মধ্যে এত সুন্দর পরিবেশের কোথাও থাকে না আমাদের শহরে যে রকম এত গাড়িঘোড়া চলছে এত বাইরে দূষিত হচ্ছে সুন্দরবনে তেমনটা না সুন্দরবনটা একটা গ্রাম গ্রাম টাইপের গ্রামের মতোই যেমন সুন্দরবনটা যে শুধু জঙ্গলের জন্য ফেমাস বা তাতে এর জন্য ফেমাস তার জন্য না সুন্দরবনের মানুষগুলো খুব ভালোবাসে সুন্দরবনে অনেক সুন্দরবনে ফরেস্ট অফিস থেকে আছে সুন্দরবনে চিড়িয়াখানাও চিড়িয়াখানার মতো এত সুন্দর বন্দি না তারা সুন্দরবনটা চিড়িয়াখানার মতো সুন্দরবনে চিড়িয়াখানায় পশুপাখি যে রকম বন্দি থাকে সুন্দরবনে পশুপাখি তারা বন্দি থাকে না সুন্দরবনে পশু পাখি দেখলাম জঙ্গলে তারা ছাড়াছাড়ি থাকে এবং সেখান থেকে যদিও আমরা দীঘা গিয়েছিলাম বললাম দীঘা গিয়ে আমরা নানা রকম যেমন মাছ কাঁকড়া এই সব ইত্যাদি খাই এবং সুন্দরবনের এটা এই সব আমরা খেয়ে দেখি কিন্তু মানে কী আর বলব সুন্দরবনের মতো এত স্বাদ বা এত ভালো মানে মাছ কাঁকড়া ওটা দীঘা বা অন্য কোনো দীঘা কি অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না আর দীঘাটা কী দীঘাটা হল একটা জায়গা দীঘাটা একটা ঘোরার জায়গা যদি নদীর সাইডে সমুদ্র সাইডে ওটা ভালো হবে কিন্তু সুন্দরবনটা একটা হচ্ছে একটা জঙ্গল সাইট ওটা একটা নদীর সাইটটা একটা একটা জঙ্গল সাইডে জঙ্গলের সাইডটাও ভালো তবে মানে দীঘার মতো অতটা আকর্ষণীয় তো যে দীঘার থেকে অতটা মানে আর কী বলব দীঘার থেকে অতটা মানে দীঘা যে লোকজন বেশি ঘুরতে যায় এটা না কিন্তু সুন্দরবনে লোকজন বেশি ঘুরতে আসে সুন্দরবনে যে এই যে সবুজ শ্যামল সুন্দরবন এটা আর কোথাও পাবে না বা অন্য কোনো দেশে অন্য কোনো দেশে হ্যাঁ অন্য কোনো দেশে বা অন্য কোনো শহরে শহরে অন্য কোনো দেশে বা অন্য কোনো শহরেও পাওয়া যায় বা না আর এই সুন্দরবনের এই যে পরিস্থিতি বা এই পরিবেশ বা এই মানুষের ব্যবহার এটা তুমি অন্য কোনো দেশে বা অন্য কোনো শহরে পাবে না আর সুন্দরবনের এই যে পশুপালিত বা এই যে চাষবাস এই সুন্দরবনের চাষবাসও খুব এই যে কৃষিরা সকাল সকালে কাজ করতে যায় সকাল মানে এ রকম আমাদের শহরে কী হয় শহরে মানুষ সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং তারপরে ওটা কিন্তু সুন্দরবনে এই সব মানুষগুলো এরা সকাল পাঁচটা থেকে উঠে তাদের কাজে বেরিয়ে যায় তাদের কৃষিকাজে তাদের কৃষি কৃষিকাজে বেরিয়ে যায় চাষবাস কাজ ইত্যাদি এই সব কাজবাজ করে তাদের জীবনটা চলে তাদের জীবন এই সব নিয়ে চলে এবং তাদের পশুপাশি পশু পাখি পালিত হয় তাদের পশু পাখি পালিত হয়ে তাদের জীবন চলে যায় তো এই সব আর এই সুন্দরবনের যে এই সব বললাম সবুজ এই সবুজ তার জন্য সুন্দরবন বেশি জনপ্রিয় আর এই আকর্ষণীয় আর এই সুন্দরবনের যে নানা রকম এই যেমন সুন্দরবনের সব থেকে জনপ্রিয় তাদের এই জঙ্গল এই জঙ্গলটা সুন্দরবন নামটা হয়েছে এই সুন্দরবনের জঙ্গল সুন্দরী গাছ এবং এই সুন্দরী গাছের জন্য এই সুন্দরী গাছটা যদি সুন্দরবন না থাকত তাহলে তো সুন্দরবনটা এতটা ফেমাস হয়তো এতটা ফেমাস মানে জনপ্রিয় তো আর হতো না সুন্দরবনেরই জনপ্রিয়তার কারণ সুন্দরবনের মানুষের মানুষগুলো এত ভালো আর সুন্দরবনটা এত তারা গুছিয়ে গুছিয়ে রেখেছে সুন্দরবন অনেকটা ভালো সুন্দরবনে অনেক মানের জন্য অনেকটা ভালো আর সুন্দরবনের নানা ধরনের দেখুন সুন্দরবনটা হচ্ছে এমন একটা জায়গা যে এখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা যেমন দীঘায় যে রকম এক জায়গায় আমরা দেখাতে অনেক টাকা পয়সা বাইক করে আমরা এত সুন্দর জিনিস ডেকে দেখতে পারছিলাম কিন্তু ওই সুন্দরবনটাই আমরা টাকা পয়সা বাইক করে গেলেও সুন্দরবনে শান্তি আছে বা সুন্দরবনটা আমাদের ভালো কিন্তু এই যে দীঘাটা আছে না দীঘাটা মানে দীঘা বা পুরী এই সব এতটা মানে ভালো না বা এই সব এই সবের জন্য এতটা মানে আকর্ষণীয় নেই বা এই সব এই সবের জন্য অতটা আকর্ষণীয় না বা এই সব অনেকটা মানে এই সব অনেকটা মানে সুন্দরবনের মধ্যে এতটা সবুজ শ্যামল সুন্দর এ সব পড়তে পারবে না আর এই সুন্দরবনটা এই আমার যে বললাম পুরীতে গিয়েছিলাম পুরীতে জগন্নাথ মন্দির তাদের অনেকটা পুজো হয় জগন্নাথের জগন্নাথের প্রচুর লোক হয় এবং তাদের মারা যায় শুনেছি অনেকে এত লোকের ফিরে আর এই সুন্দরবন এলে এই সব লোকের কিন্তু এতটা এ সব সুন্দরবনটা এতটা কিন্তু মানে সুন্দরবন কী সুন্দরবন যেটা যেটা ভয়ঙ্কর না বা এত ভয় না যে মানুষের মানা যাবে এত সহজে সুন্দরবনে এই সব জঙ্গলে ঘুরতে এসে বা সব চিড়িয়াখানায় ঘুরতে এসে একটু সুন্দরবনটা অনেক ভালো আমাদের যা মনে হয় কিন্তু সুন্দরবন তো আমরা যাবে ঘুরতে সবাই ঘুরতে যাবে কিন্তু আমার বন্ধুরা থাকছে না গাড়িতে করে সোজা আবার পুড়ি চলে আসি পুরী আবার আবার দেখা যায় দিঘা থেকে আবার আমরা আমাদের নিজের নিজের বাড়ি চলে যাই এমন করেই হয় আর আর এই সব মানে কি আর বলব সুন্দর মনটা তো আমরা যেয়েও অনেক কিছু দেখবে তো মনে নানা রকম ফাঁকা ফাঁকা জায়গা আছে নানা রকম পশু পাখি গাছপালা এ সব নানা রকম মানে অন্য রকম রকম গাছপালা সেটা আমাদের শহরের দিকে নেই বা দেশে নেই যেমন সুন্দরবনে সুন্দরী গাছটা আছে না সুন্দর গাছটার যে ডালগুলো আছে বা পাতাগুলো আছে সেগুলো অনেক সুন্দর বা সুন্দর মানে বট গাছ যেমন সুন্দরবনে বট গাছ অনেক প্রিয় জন প্রিয় নারকেল গাছ অনেক জনপ্রিয় বা সুন্দরবনে অতটা বায়ু দূষিত হয় না সুন্দরবনে চাষবাস অনেকটা হয় সুন্দরবনের রাস্তাগুলো অনেক ভালো আমাদের সে শহরের মতো অতটা খারাপ না বা এত ইয়ে না বা সুন্দরবনের এই যে গাছপালাগুলোর জন্য সুন্দরবনের বিখ্যাত বা সুন্দরবনে অত জনপ্রিয় বা সুন্দরবনের এই সবুজের জন্য সুন্দরবন অত জনপ্রিয় সুন্দরবনের নানা রকম পুকুর দীঘি এই সব বললাম না তাদের নদী এইসবের জন্য সুন্দরবন এত জনপ্রিয়